হ্যাঁ হ্যালো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ ছাড় দেওয়া বলতে এখন দেখো রায় মার্টিনের সহায়িকা ক্লাস সেভেনের বলছো তাই তো সমস্ত সাবজেক্টের তাই তো আচ্ছা তোমার হচ্ছে ওই ইতিহাস ভূগোল কটা সাবজেক্ট আছে বলো তো সাতটা মনে হচ্ছে হ্যাঁ সাতটা

আচ্ছা আচ্ছা আচ্ছা তো প্রত্যেকটা এখন দেখো এখন তো বইয়ের মার্কেট এখন আছে মোটামুটি এখন সবাই ভর্তি হচ্ছে এখন নতুন নতুন ক্লাসে উঠছে তা অনেক বই এসছে এবার হচ্ছে ছাড় দেবেন বলতে তুমি আসো টোটাল আমি পুরো ইয়েটা করে একটা ডিসকাউন্ট দিয়ে দেব টোয়েন্টি পারসেন্ট বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ তুমি আসো না আসো না রে বাবা আমি দেখে আমি রেটটা করে দেবো আমি বললাম তো ঠিক আছে অসুবিধা নেই কিন্তু যে চার্টগুলো আছে সবগুলোই রায় মার্টিনের না কি হ্যালো আচ্ছা আচ্ছা সমস্ত রায় মার্টিন হ্যাঁ অ্যাভেলেবেল আছে তো এই রিসেন্ট তো অনেকগুলো কাস্টমার এসছিলো তো দেখেছি দিয়েছি তো আর দেখি কী হয় আছে যতটা সম্ভব আর না হলে অসুবিধা নাই তোমার তুমি আজকে বললে তো আজকে না থাকলেও আমার কালকে চলে আসবে মাল অসুবিধা কিছু নাই কালকে হ্যাঁ চলে আসবে কয়টার দিকে আসবে বলো হ্যাঁ এগারোটার সময় করে ঠিক আছে একটু সকাল করে এলে ভালো হতো তো আর কি অত দেরি করার থেকে সকাল করে যদি টা সকালবেলা যদি টাইম হতো চলে আসতে হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই তুমি আসো আমি করে দেবো কোনো চাপ নাই হুম হুম